আধার কার্ড যেহেতু এখন আধার কার্ড বলো আর যে কোনো জিনিস বলো করতে গেলে অনেক সময় অনেক ডকুমেন্টসে ডকুমেন্টসের কারণে ভুল হয় অনেক নিজেদের কারণে অনেক সময় দিই ঠিক দিলেও তারা ভুল করে তো যখন আমি ব্যাংকের বইটা করি ব্যাংকের বই তো আধার কার্ড তো না দিলে বন্ধ হয়ে যাবে বারবার বন্ধ সেই কারণে আধার কার্ড এখন তো আবার প্যান কার্ড ছাড়া ব্যাংকের বই তো হচ্ছেই না তো সেই হিসেবে ব্যাংকের বই বইয়ের সাথে আধার কার্ড তো না দিলে আধার কার্ড তো ব্যাংকের বই তো হবে না তো ব্যাংকের বই বইতে আধার কার্ড দিয়েছি ঠিক ঠিকানা আমি দিয়েছিলাম তো যদিও বা ভুল হয় তা আমার তো আর কিছু করার নেই আমি কী করতে পারি বলো আমি যদি ঠিকানা ঠিক দিই সেটা যদি ভুল করে তারা তা আমার তো আর কিছু করার নেই চেষ্টা করব তাড়াতাড়ি ঠিক করে নেওয়ার এবং সব কিছু ব্যাংকের বইতে যা যেখানে আছে সব ঠিক করার চেষ্টা করব ব্যাংকের বইটা ঠিক আছে আধার কার্ডটা একটু ভুল তো ওইটাই চেষ্টা করব ঠিক করে নেওয়ার যদি কোনো অসুবিধা তো হচ্ছে আধার কার্ডের কারণে অসুবিধা তো হবে এখন জীবনে বাঁচতে গেলে খালি ডকুমেন্টসের দরকার ডকুমেন্টস না হলে কোনো কাজই হবে না তো সেই হিসেবে ডকুমেন্টসটা আগে সব ডকুমেন্টস তো একটা ঠিক তো করতেই হবে না করলে তো হবে না কিন্তু আমরা কেন ওরা এত এমন ভুল করে আমি বুঝতে পারছি না আমরা সব ডকুমেন্টসই ঠিকই দিই নাম টাম যা যেখানে লাগে ঠিকানাপাতি সব ঠিকই দিই তবুও অনেক সময় অনেক বানান ভুল থাকে একটা অক্ষরের কারণে ভুল থাকে অনেক জিনিসে দেখেছি অনেক ভুল থাকে তো ভুলটা তো আর আমরা করিনি আমরা বলছি তারা যদি ভুল করে আমাদের আর কিছু করার নেই তবে চেষ্টা করব ওটা চেষ্টা করব তাড়াতাড়ি ওটা ঠিক করে নেওয়ার